হ্যাঁ আমি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য কিছু পরামর্শ দিতে চাই দেখি যে প্রতিদিনই কোনো না কোনো সাংস্কৃতিক ঐতিহ্যগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলিকে ভালোভাবে দেখাশোনা করে সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে রক্ষা কর হবে কারণ এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকেই আমাদের পশ্চিমবঙ্গকে অনেক বড় করে তোলে মানুষের কাছে এটা একটা ঐতিহাসিক দেশ যেখানে অনেক সাংস্কৃতিক জিনিসপত্র আছে সাংস্কৃতিক ইতিহাস জড়িয়ে আছে সাংস্কৃতিক নৃত্য শিল্প শিল্পকলা জড়িয়ে আছে সাংস্কিতিক ঐতিহ্যগুলিকে সংরক্ষণের জন্য প্রথমে এগুলোকে ঠিকঠাক মনিটরিং করতে হবে দেখতে হবে সেগুলিকে প্রচার করতে হবে বিভিন্ন দেশে বিদেশে সেগুলিকে প্রচারের মাধ্যমে এবং তা সেগুলিকে নানা রকম প্রজেক্টের মাধ্যমে এবং কাজ করার মাধ্যমে রক্ষণাবেক্ষণ করতে হবে